হ্যাঁ বলছি

কবে নিয়েছিলেন বলতে পারবেন কবে নিয়েছিলেন বলতে পারবে

হ্যাঁ কবে নিয়ে এক সপ্তাহ আগে নিয়েছিলেন কে ছিলো একটু বলতে পারবেন আমার তো দোকানে দু তিনটে কর্মচারী কার থেকে নিয়েছিলেন আপনার কি মনে আছে না বলতে পারবেন না না আপনি শাড়িটা তো দেখে নিয়েছিলেন নিশ্চই কিন্তু কিন্তু আমাদের তো এইখানে শাড়ির কোয়ালিটি ভালোই থাকে আমাদের তো সাধারণত ওই ধরনের ফুটো বা ছেঁড়া ফাটা তো থাকে না আপনিই তো দেখেই নিয়েছিলেন তখন কী করা যাবে বলতে আমরা তো ওইভাবে রিটার্ন করি না আর বদলেও দিই না আমরা কী করতে পারবো আপনার জন্য আপনি কী চাইছেন আমাদের তো ও বদলে দিতে পারবো না ওইভাবে আমাদের তো যে জিনিস বিক্রি হয়ে যায় সে জিনিস তো রিটার্ন বা বদলের কোনো ব্যাপার থাকে না তো ঠিক আছে